আমি আমার বাড়ির জন্য একটি বেডশিট কিনেছিলাম কিন্তু সেই বেডশিটটি কিনে আনার পর আমি দেখলাম যে সেই বেডশিটটির ভেতরে ছেঁড়া ছিলো আর সেই বেডশিটটা ভেতরে কালারটাও অনেকটা হালকা কালারের মতো উপর থেকে দেখতে কালারটা যতটা সুন্দর ভেতর থেকে ততটাই খারাপ তাই আমি আমার আশেপাশে লোকজনদেরকে বললাম যে যে দোকান থেকে আমি বেডশিটটি কিনে নিয়ে এসেছিলাম ওই দোকান থেকে ওরা যেন না ওই ওরকম টাইপের বেডশিট যেন না আর না কিনে কারণ ওই দোকানের বেডশিটগুলো একদমই ভালো নয়